আমার এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত জলবায়ুর দ্বারাই চাষবাস হয়ে থাকে এখানে বছরে প্রায় তিনবার ধান চাষ হলেও মে থেকে জুন মাস পর্যন্ত যে বর্ষাকাল থাকে সেই সময়ের ধান চাষটা উন্নত হয়ে থাকে ওই সময় ধান চাষ করার জন্য জল সেচের প্রয়োজন হয় না জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত যে জল হয় সেই জল দ্বারাই চাষিরা চাষবাস করে থাকেন এবং ফসল হয় খুব উন্নত ধরনের ফসলকে রক্ষা করার জন্য যথেষ্ট ব্যবস্থা নিতে হয় বর্ষার দিকে যখন মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তখন যদিও অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাও সেই ফসল থেকে কিছুটা সংরক্ষণ করার জন্য স্থানীয় যে গুদামঘর থাকে বা স্টোর থাকে সেখানে কিছু ধান সংরক্ষিত করে রাখা হয় এছাড়াও বিভিন্ন ধরনের সবজি চাষও এখানে দেখতে পাওয়া যায়